আমি প্যারাডাইস রেস্টুরেন্ট থেকে কিছুদিন আগে দু প্লেট রোল অর্ডার দিয়েছিলাম শান্তিনগর নেতাজি রোডে এবং ডেলিভারি ঠিক টাইম মতো হয়েছিল খাবারের টেস্টও খুব ভালো ছিল এবং পারলে আমি এর পরেও ওখান থেকেই অর্ডার দেব